হ্যাঁ হ্যালো বলছিলাম যে আপনি কি ক্যাব ড্রাইভার বলছেন আসলে পনেরোই নভেম্বর আমরা বাড়ির সবাই মিলে ঘুরতে যেতাম আর কি নদীয়া দিকে তো ক্যাব পেতে পারি পনেরোই নভেম্বর সকালে সকালের দিকে আমরা বাড়ির সকলে সবাই মিলে যাব ওইখানে তো ক্যাব পাওয়া যাবে হ্যাঁ কেন পাওয়া যাবে না ঠিক আছে আমি ফোন করলাম বলছে কেন পাওয়া যাবে না ক্যাব পাওয়া যেতেই পারে ঠিক আছে তাহলে আপনি ওই সকাল নটার দিকে চলে আসবেন ওই নটার দিকে যাব আবার বিকালে ঘুরে যাব তাহলে সবাই মিলে যাব ওইখানে খাওয়া দাওয়া করব দিয়ে আবার বিকালে চলে আসব তাহলে পাওয়া যাবে তো কেন আমাকে বললো যে কেন পাওয়া যাবে না পাওয়া যাবে ঠিক আছে তাহলে তাহলে আপ আমি ফোন করব হ্যাঁ সকালের দিকে আপনি কিন্তু তাড়াতাড়ি একটু চলে আসবেন কেননা বাড়ির সকলে মিলে যাব তো দিয়ে ওইখানে সব মালপত্র তুলতে হবে বাড়িতে এসে সেখানে গিয়ে আবার রান্না আরে হবে দিয়ে সেখানে খাওয়া দাওয়া করে আবার বিকেলের দিকে বাড়ি চলে আসব আবার যেমন আসি সেরকম চলে আসব ঠিক আছে তাহলে আমি ফোন করব হ্যাঁ ঠিক আছে